হ্যাঁ নমস্কার গুড মর্নিং আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকার কিন্তু একশো ছ টাকা তো লিটার ঠিক আছে তো আপনি তাহলে ওই ঠিক আছে পাঁচ লিটার নিয়ে নিন আচ্ছা ঠিক আছে সেটাই ভালো আচ্ছা তো অনেকদিন পর বেরিয়েছেন কোথাও যাচ্ছেন নাকি আচ্ছা কোথায় আচ্ছা কোথায় বলুন না কোথায় যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা ওটা ওটা তো এখান থেকে বেশি দূর নয় আপনার আমাদের এই লোকেশন থেকে আপনার কুড়ি মিনিটের রাস্তা হবে বাইকে ওই তো আপনি এই যে বাসটান আপনি এখান থেকে বাসস্ট্যান্ড যাবেন সোজা ঠিক আছে বাসস্ট্যান্ড থেকে আপনি পূর্ব মুখে পনেরো মিনিট যাবেন ঠিক আছে মিনিট পনেরো গিয়ে একটা বাজার পড়বে বাঁ দিকে আর আপনি ডানদিকে ঘুরবেন ঠিক আছে ডানদিকে ঘুরে একটা হচ্ছে নদী পড়বে ঠিক আছে নদী নদীতে পুল আছে নদীতে পুল আছে পুলটা পুলটা পেরোবেন ঠিক আছে পেরনোর পরে একটা শ্মশান পড়বে ঠিক আছে মানে সামনে শ্মশান আপনি সেই শ্মশানটা বের করে একটু ডানদিকে যাবেন ঠিক আছে ডান দিকে ডান দিকে যাওয়ার পরেই সামনেই দেখবেন একটা একটা লাল রঙের মন্দির আছে ঠিক আছে সেটা হচ্ছে ওইটা হচ্ছে ওই লাল রঙের মন্দিরটা ওটা হচ্ছে মানে আপনার মানেশ্বরী মন্দির ঠিক আছে তো ওর পাশে আবার আরেকটু দূরে গেলে তো শিব মন্দিরও পাবেন ওখানেও যাচ্ছেন যখন একটু পুজো দিয়ে আসবেন ওখানে খুব জাগ্রত মন্দির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ